হ্যাঁ আমি যাত্রীবাহী বাস আমি যাত্রীবাহী বাসে একবার আমি চেপেছিলাম আমি কলকাতা থেকে যাচ্ছিলাম কাশ্মীর কন্যাকুমারী অনেক দিনের ট্যুরের পরিকল্পনা ছিল সেখানকার ড্রাইভারের চালক আসে নাই আমি দেখেছিলাম একটি ড্রাইভার তো একটি ড্রাইভার নিয়ে তো অত দূর যাওয়া যায় না তার জন্য রিজার্ভেশনের চার পাঁচটি ড্রাইভার ছিল চালক আসেনি ড্রাইভার একাই থাকতেন তার পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট যারা ছিল ড্রাইভারের তারা সারাদিন সহযোগিতা করতেন উপরে স্টোরেজ কেরিয়ার ছিল মানে আজ অতদূর যাওয়া হচ্ছে কন্যাকুমারী কাশ্মীর যাওয়ার পথে অনেক কিছু জিনিস আমাদেরকে বাসের উপরে বেঁধে নিতে হয়েছিলো এছাড়া তো বাসের জানলা দিয়ে সুন্দর রাস্তা দু পাশে সারিবদ্ধ বাড়িগুলি দেখা যেত পাহাড়ের উঁচু নিঁচু ঢাল সুন্দরভাবে দেখা যেত বা বাসের আসন সংখ্যা ছিল ষাট ছশো ষাটে দুটি হয়তো ভারতীয় বাস ছিল বাসটা ডিজেলে চালিত হতো এইভাবে আমরা ধীরে ধীরে এই গন্তব্যতে আমরা পৌঁছিয়ে গিয়েছিলাম পৌঁছোতে সময় লেগেছিল পঁচিশ দিনের মতো বাসে রুট গোটা রাত্রি দিন রাত একাকার হয়ে বাস চলেছিলো